যে বাড়িতে আমি ভাড়া থাকতাম ওই বাড়িতে জল জল হচ্ছে কি নিয়েছি খেয়েছি তার পরে জলের বিল তো অবশ্যই দিয়েছি প্রতি মাসের বিল আমি প্রতি মাসেই দিয়ে দিয়েছি তো যদিও বা কোনোরকম অসুবিধা হয় জলের অফিসে যেখানে আমি বিল দিয়েছিলাম সেখানে যাব গিয়ে কিছু প্রমাণপত্র আনব জোগাড় করব করে ছোট অবশ্য করতে হবে এরকম কষ্ট না করলে কী করে হবে তো যাব সেখানে গিয়ে কিছু প্রমাণপত্র আমি জোগাড় করব করে এনে দেখাব যে কোথায় কী করেছি বিল দিয়েছি কি না জলের বিলটা আমি দিয়েছিলাম কি না কী করেছি ক মাস দিয়েছি ক মাস দিইনি অবশ্যই তখন তো জানা যাবে তো আমি অবশ্যই দিয়েছি দিইনি না আমি ও জলের বিল প্রতি মানে আমি কী করি মানে প্রতি মাসের বিল প্রতি মাসে দিই যে পরে দেবো এই মাসে দেবো না ওই মাসে দেবো ওই মাসে দেবো না ওই মাসে দেবো এরকম করলে অনেকটাই মানে বিলে বিল বেড়ে যায় তো চেষ্টা করি প্রতি মাসে বিলটা দেওয়ার প্রতি মাসে বিলটা দিয়েও দিই তো এখন যদি বাড়ির মালিক যে বলছে দিয়েছ কি না আমি অবশ্যই দিয়েছি তো বাড়ির মালিক যেরকম হিসেবে বলছে অবশ্যই আমি তার প্রমাণ তো দেখাতেই হবে তো সেসব আমরা যাব কারেন্টের অফিস এই পানির অফিসে জলের অফিসে যাব ওখানে গিয়ে বলব যে এরকম বিষয় আমার এরকম কিছু প্রমাণপত্র চাই তো এরকম একটা কপি করে নিয়ে আসব এনে অবশ্যই দেখাব দেখালে তো আর কোনো অসুবিধা হবে না যে দিয়েছি কি না কি দিইনি দিয়ে দিয়েছি যখন তাহলে অত টেনশন কেন আমি ওই ভয় বা করব কেন